বাড়িতে শাকসবজির বাগান বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেন তাতে কীটনাশকের ব্যবহার করা না হয় তার কারণ হল বাজার থেকে যে সমস্ত শাকসবজি আমরা কিনে নিয়ে আসি তাতে প্রায়শই বহু কীটনাশকের ব্যবহার করা হয় এবং রাসায়নিক সারের ব্যবহার করা হয় কিন্তু বাড়িতে যে সমস্ত শাকসবজি আমরা চাষ করি তাতে তা ব্যবহার না করে আমরা তার পরিবর্তে গোবর সারের ব্যবহার করতে পারি এবং বিভিন্ন এবং কীটনাশক কীটপতঙ্গের সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য মশারির আমরা ব্যবস্থা করতে পারি বাড়িতে বাগান বানানোর ক্ষেত্রে জমির উর্বরতার উপর নির্ভর করে যে মাটির উপরে আমরা গাছ লাগানোর থাকে সেই মাটির উর্বর এবং জলধারণ ক্ষমতা কতটা তার উপরও নির্ভর করে আমাদের বাগানে শাকসবজির গুণগত মান বাজার থেকে কিনে আনা শাকসবজিতে প্রায়শই কৃত্রিম রঙের ব্যবহার করা থাকে কিন্তু বাড়িতে যে সমস্ত শাকসবজি আমরা বানাই বা চাষ করি সেই সমস্ত শাকসবজিগুলোতে কোনো কৃত্রিম রঙের ব্যবহার থাকে না এছাড়াও এই সমস্ত শাকসবজিগুলো স্বাদের দিক থেকে বাজারের কিনে আনা শাকসবজির থেকে অনেক ভালো হয় তাছাড়াও বাড়িতে লাগানো সবজিগুলো বাজার থেকে কিনে আনা সবজির থেকে অনেক মানে খুব সস্তায় তা চাষ করা যায়